আর বলিস না একটা জিন্স কিনেছি জানিস তো ফিল্পকার্ট থেকে আর রিফান্ডের টাইমটাও চলে গেছে কারণ আমি ছিলাম না তো আমি তো কলকাতা গিয়েছিলাম আর এসে দেখি মাম্মা নিয়েছিলো জিন্সটা এসে দেখছি না কি জিন্সটার কোয়ালিটি একদমই ভালো আসেনি মানে এতটাই পাতলা না দেখে মনে হচ্ছে না যে আমি এগারশো টাকা দিয়ে জিন্সটা কিনেছি এত ফালতু কি বলবো তোকে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস এখন অনলাইন প্রোডাক্টগুলোই ওরকম দিচ্ছে তোরটা এসেছিলো আমি ভাবতে পারি নি যে আমারটা এরকমই আসবে প্রচুর মনে হচ্ছে দেখে মনে হচ্ছে তিনশো টাকায় জিন্স কিনেছি এত পাতলা আর কোমরে ফিটিংস আসছেই না আমার আমার তো জানিসই আমার একটু মোটা না হলে আমার কোনো জিনিস পোষায় না মোটা কোয়ালিটির ব্যাপার থাকে আমি কোয়ালিটি মাল ছাড়া পরিই না আর কেমন যে এসছে এবারেরটা রিফান্ডের অপশানও চলে গেছে কি যে করবো ভেবে পাচ্ছি না